রান্না করা শুধু মেয়েদের কাজ নয় ছেলেদেরও কাজ কারণ মেয়েরা যদি সব কিছু ছেলেদের কাজও সামলাতে পারে তাহলে মেয়েরা একটা মেয়ে অপারগ হলে তাহলে বাড়ির ছেলেদেরও দায়িত্ব আছে যে মেয়ে পারছে না আমাকেও রান্না করতে হবে তার জন্যে ছেলেরাও রান্না করে আমাদের বাড়িতে ছেলেরাও রান্না করে পুরুষ রান্না করলে কি কোনো ক্ষতি হয় কোনো ক্ষতি হবে না পুরুষ যেহেতু পারে রান্না করতে সেই জন্যই করে একটা মেয়ে অসুস্ত হলে সেই ছেলেকেই দেখাশোনা করতে হয় সেই জন্য আমাদের বাড়িতে এই সব আমরা কোনো দিন ভাবি না যে মেয়েদেরকেই রান্না করতে হয় মেয়েরা যখন পারে তখন রান্না করে যখন অসুস্থ থাকে তখন ছেলেরাই রান্না করে সেই জন্য রান্নাটা আলাদাভাবে দেখলে হবে না উভয়কে মিলে করতে হবে যাতে সংসারে সবাই সবাইয়ের সহযোগিতা করে সেই জন্যে ছেলেরাকেও মেয়েদের সঙ্গে হাত লাগাতে হয়